হ্যাঁ শেয়ার বাজার সম্পর্কে আমি যথেষ্ট সচেতন এবং সম্যক ধারণাও রাখি শেয়ার বাজার ওঠা নামার ক্ষেত্রে বলা যেতে পারে দুটো বিষয় যেমন হচ্চে আপার সার্কিট এবং লোয়ার সার্কিট আপার সার্কিট হচ্ছে সর্ব সর্বোচ্চ দাম এবং লোয়ার সার্কিট হচ্ছে শেয়ারের সর্বনিম্ন দাম এই দুটোকে কখনোই অতিক্রম করে ফেলা উচিত নয় শেয়ারের তাহলেই শেয়ার বাজার ওঠা নামার ক্ষেত্রে পরিবর্তন দেখা যেতে পারে বা বিনিয়োগকারীদের ক্ষতি হতে পারে বর্তমানে ডিজিট্যাল অ্যাপের মাধ্যমে অনলাইন ট্রেডিং শুরু হয়েছে যার ফলে মানুষের হাতের মুঠোয় চলে এসেছে শেয়ার মার্কেট শেয়ার মার্কেটে বিনিয়োগ করার ফলে বিভিন্ন ডিজিট্যাল অ্যাপ যেমন আপস্টোকস গ্রো এইসব অ্যাপের মাধ্যমে মানুষ এখন ডিজিট্যালি ট্রেডিং করছে যার ফলে মানুষ যথেষ্ট সচেতন হয়েছে এছাড়াও বা শেয়ার বাজার বিনিয়োগ করার আগে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন যার ফলে বিনিয়োগকারী যথেষ্ট সচেতন হবেন এবং সেই সম্বন্ধে সম্যক ধারণা রাখবেন যাতে পরবর্তীকালে টাকা বিনিয়োগ করার পর যাতে বিনিয়োগকারী এর ক্ষতি না হয় বা ওই সেইটা উপযুক্তভাবে প্রয়োগ না করলে তিনি যাতে ক্ষতিগ্রস্ত না হন